কোনো একটা সময় কোনো একটা সময় যদি ছবি আঁকার হয় তো আমি এই প্রাকৃতিক দৃশ্যটাকে নিয়েই একটু ভাবি কারণ প্রাকৃতিক দৃশ্য বলতে আমরা অনেক রকমের জিনিস দেখতে পাই ছোটো ছোটো ঘর দেখি গাছপালা দেখি পাশে অনেক রকম পাখি দেখি ঘরের পাশে স নদী করা যায় নদীর মধ্যে হাঁস আঁকা যাবে মাছ আঁকা যাবে আর রাস্তা থাকে সেখানে রাস্তা কি যাতে মানুষ যাতাযাত করতে পারে প্রাকৃতিক দৃশ্য আমরা যেমনভাবে আঁকি মানে দেখতে ভালো লাগে কিন্তু কার্টুনও আঁকা যায় কার্টুনের মধ্যে সেরকমভাবে কিছু নেই কিন্তু কার্টুন আঁকতে গেলে সময় বেশি লাগবে না খালি কার্টুনের যেই যে কার্টুনটাতে নিয়ে করবো সেই কার্টুনের মানে মুখটা করতে গেলেই টাইমটা লাগে আর বাকিটা কিছু লাগে না কিন্তু প্র প্রাকৃতিক দৃশ্যতে আমরা একটু ভালোভাবেই আঁকতে পারি সময় লাগে না কিন্তু ওটা দেখতে ভালো লাগে কারণ ওটা করলে রঙ করলে আরও বেশি সুন্দর দেখতে লাগে প্রাকৃতিক দৃশ্যতে আমরা ভালোভাবে করতে গেলেও লোকেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে কার্টুন আর প্রাকৃতিক দৃশ্যর মধ্যে প্রাকৃতিক আর কার্টুনের দৃশ্যর মধ্যে যে কোনো একটা পড়লে মানে হয়ে যায় দুটোই একই সময় লাগে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা একটু বেশিই ভালো লাগে কার্টুনের থেকে